হ্যালো মা তারা এজেন্সি আমি ক্যানিং থেকে শিয়ালদা যেতে চাই একটা গাড়ি বুক করতে চাই পঁচিশ তারিখ যাব পঁচিশ বারো দুহাজার চব্বিশ সাল অ্যাঁ তো কত পড়বে একটু বলতে পারবেন কি